বাংলা সাহিত্যের একটি গল্প হ য ব র ল এই গল্পের লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এই গল্পের মূল চরিত্র নাম হচ্ছে গাবলু ইনি এক দিন ঘুমের মধ্যে ঘুমিয়ে দেখেন যে ইনি একটা অন্য জগতে গিয়ে অনেক রকম জীবজন্তু দেখতে পায় যেগুলো বাস্তব জগতের মতো নয় যেমন ভালুক এমন একটা ভালুক দেখেন যেগুলো বাস্তব জগতের মতো নয় একটা বনমানুষ একটা পেঁচা এভাবেই তিনি তেনাকে গল্পের মধ্যে দেখা যায় যে তিনি জীব জানোয়ারদের সঙ্গে অনেক আলাপ আলোচনা করছেন এটাই দেখে আমার প্রচণ্ড হাসি পায় এই গল্পের বইটি যারাই পড়েছে তারাই হেসেছে এই গল্পের বইটি খুব হাস্যকর এবং মজাদার এই গল্পের বইটি পড়লে আমার মন আমরা মন খুলে হাসি আমরা অনেক সময় অনেক বন্ধুবান্ধব মিলে স্কুল বা টিউশনে এই গল্পের বইটা নিয়ে যাই দিয়ে টিফিনে বা টিউশন শেষে এই গল্পের বইটা পড়ি আর সবাই মিলে মজা করে হাসি এই গল্পের বইটি যারাই পড়েছে তারাই প্রচণ্ড হাসে এই গল্পের বইটি যখন আমার মন খারাপ থাকে বা ভালো লাগে না তখন আমি এই গল্পটি পড়ি তাহলে আমার মন আমরা মন খুলে হাসি এই গল্পের বইটি খুব ভালো এবং মজাদার বা ভালো লাগে